হ্যাঁ আমি একটা যাত্রীবাহী বাসের বর্ণনা দিতে পারব অর্থাৎ আমি একবার বর্ধমান থেকে কলকাতায় যাওয়ার জন্য বাসে যাতায়াত করেছিলাম অর্থাৎ বাসে যাতায়াত করার সময়েও এবং বাসে সব থেকে ভালো জিনিস হচ্ছে আগে থেকে যদি বুক করা হয় তাহলে হয়ত সহজেই বাসে সিট পেয়ে যাবে এবং বাসে সিট বলতে পুরো বাসটা একটি মানে বাসের ইয়েটা কাঠ দিয়ে তৈরি হয় না বাসের আছো আশে পাশে অ্যালুমিনিয়াম এবং স্টিলের যে ধাতুগুলো থাকে সেটা দিয়ে বাসটা তৈরি হয় এবং বাসের চাকা টায়ারগুলো অনেক বেশ বড়ো বড়োই হয় যাতে রাস্তার মধ্যে স্মুথভাবে চলা যায় যেন বাসের চাকার যথেষ্ট পরিমাণ হাওয়া ভরে নেওয়া হয় এবং তার থেকে বড়ো কথা হচ্ছে বাস চলে হচ্ছে ডিজেলে কারণ ডিজেলে আগে থেকে ভরে রাখতে হয় যাতে বাসে কোনো ইয়েতে চলাচল করতে অসুবিধা না হয় এরপর বাসে যে সিট সিটগুলো বলতে একটু প্রিমিয়াম কিছু কিছু বাসের একটু ভালো ভালো সিট হয় অর্থাৎ নীল রঙের গদিযুক্ত সিট হয় আবার কিছু কিছু বাসে লোহারও সিট হয় এমন কিছু কিছু জায়গায় কাঠেরও সিট হয় এবং সুতরাং এক একটা বাসে প্রায় বলতে গেলে দেড়শো থেকে তিনশোজন পর্যন্ত যাত্রী যাতায়াত করতে পারে কিন্তু সেটা খুব বড়ো বাস হয় এবং একটু খুব ছোটো বাস হলে সেটার মধ্যে একশো জন পর্যন্ত ধরে যায় এবং বাসের স্টোরেজ বলতে সেখানে যে মাল যাত্রীগুলো মাল নিয়ে যায় এবং তারা মাল রাখার জন্য উপরে একটা স্টোরেজ রাখা হয় এবং নিচু একটা রাখার জন্য কিছু টায়ার এবং স্টোরেজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সুতরাং বাসে হ্যাঁ মানে যাত্রীগণ জায়গা পায় না তারা এমন কি মাঝে পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকে এবং বাসে সব দিক দিয়ে বলতে গেলে একটা কমফর্ট জোনের ব্যাপার একটা থাকে অর্থাৎ আরামদায়ক বিছানা থাকে যে যে বাসগুলোর বসার জায়গাগুলো একটু গদি মতো থাকে এবং সব দিক দিয়ে দেখলে বাসে ভ্রমণ করার একটু খুব ভালো এবং অভিজ্ঞতার ব্যাপারে এবং বাসে ভ্রমণ করতে আমার খুব ভালোই লাগে